আমার প্রিয় সাহিত্যিক চরিত্র হল গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের মজার গল্প আমি ছোট থেকেই পড়ে এবং শুনে এসেছি এমনকি টিভিতেও গোপাল ভাঁড়ের গল্প আমি দেখি আমি গোপাল ভাঁড় ও তার গল্প থেকে কীভাবে সকল পরিস্থিতিতে বুদ্ধি প্রয়োগ করতে হবে সেটা শিখেছি এমন একটি মজার ঘটনা হল এক দিন গোপাল ভাঁড় রাজ দরবার থেকে বাড়ি যাচ্ছেন সেই যাওয়ার পথে তার খুব খিদে পায় রাস্তার ধারে এক মিষ্টির দোকানে সে যায় মিষ্টির দোকানে মালিক তখন ঘুমোচ্ছিল মিষ্টির অর্ডার দেন এক কর্মচারী মিষ্টি দিলে এবং সে খেয়েও ফেলেন তারপর দেখলেন তার কাছে কোনো মুদ্রাই নেই তাই সে বুদ্ধি আঁটলেন খাওয়ার পর দোকানের কর্মচারীকে বললেন টাকা দিন তখন গোপাল বললেন আমার নাম হল মাছি তোমার মালিককে বল মাছি মিষ্টি খেয়ে গিয়েছে তাই তা মালিক শুনে বলল ঠিক আছে খেতে দে রোজ তো খেয়ে যায়